আমি আমার বাগানের গাছপালা আমি নার্সারি থেকে নিয়ে আসি যেখানে ওখানে সামনা সামনি অনেক নার্সারি রয়েছে সেই নার্সারিগুলো থেকে গিয়ে আমি গাছপালার চারা সংগ্রহ করি এবং আমি ইয়ে আমার ঘরোয়া পদ্ধতিতেও আমি তার উৎস ব্যবহার করি যেমন আমি গাছে জোড় কলম করি তো যে কোনো যে যেমন পেয়ারা গাছে পেয়ারা গাছের আমি ই একটু কাটারি করে একটু গোড়াটাকে কেটে দিলাম একটু খ খানিকটা অংশ তারপরে সেটাতে মাটি দিয়ে জল দিয়ে এ আর হচ্ছে একটা হচ্ছে চট চট দিয়ে বেঁধে রাখলাম তো সেটা কিছু দিন পর যেমন এক মাস পরেই দেখলাম যে সেটাতে শিকড় বেরিয়ে গেছে তারপরে সেই ডালটাকে কেটে নিয়ে এ আমি অন্য জায়গাতে লাগিয়ে দিলাম দেখলাম খুব সুন্দর কলমের চারা হয়েছে এরকমভাবেও আমি উৎস ব্যবহার করে থাকি বা বেশিরভাগ সময়টাই আমি নার্সারি থেকেই নিয়ে এসে লাগাই